হ্যাঁ আমি শিশুদেরকে বাংলা ভাষা শেখানো যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করি কেননা হিন্দি ও ইংরেজি তো অবশ্যই শিখতে হবে তার সাথে সাথে বাংলা ভাষাও শেখার দরকার কারণ যেহেতু মানুষ বিভিন্ন ভারতে বিভিন্ন ভাষাভাষীর দেশ রয়েছে তাছাড়া বাঙালিদের মাতৃভাষা বাংলা তাই তারা বেশ কিছুটা জন্মগতভাবে শিখে এলেও যথেষ্টভাবে অনেকেই এখন বাংলা বিমুখ হয়ে উঠছে তাই বিভিন্ন স্কুল কলেজ তো বটেই বাড়িতেও বাংলা ভাষার পরিচর্যা করা প্রয়োজন যাতে মানুষ বাংলা ভাষা সম্বন্ধে জ্ঞান আহরণ করতে পারে বা এই বাংলা ভাষা যথেষ্ট জায়গায় কাজে লাগে বিভিন্ন আঞ্চলিক ভাষার মধ্যেও অন্যতম এবং প্রধান হলো বাংলা ভাষা তাই কোনো কার্যক্ষেত্রে যদি বাংলার প্রয়োজন হয় তাহলে অবশ্যই বাংলা ভাষা শিখে রাখা অত্যন্ত ভালো এবং যুক্তিসঙ্গত তাই আমি মনে করি যে বাংলা ভাষা অন্যান্য হিন্দি ইংরেজি ফ্রেঞ্চ তামিল এছাড়াও উড়িয়া উর্দু স্প্যানিশ বিভিন্ন ভাষার সাথে সাথে বাংলা ভাষাটিকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে শেখা উচিত বা প্রয়োজন বলেই আমি মনে করি